এখনকার দিনে পশ্চিমবঙ্গের লোকেরা যেটাই হয়ে যাক বাইরে ঘটনা সেটাই কিন্তু সোশ্যাল মিডিয়াতে হয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়া সবটাই জানতে পারছে কারণ এখন যে কোনও ঘটনা যেখানে যেভাবেই ঘটুক সেটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় উঠে যাচ্ছে কারণ এখন সবারই হাতে বড় বড় ফোন বড় বড় স্মার্ট ফোন তো বড় বড় ফোন থাকার জন্য সবাই বড় বড় খবর বানায় তো খবর যে বানাচ্ছে তাদের তো সব সময় ক্যামেরা রেডি যে এইটা এই খবরটা এইখানে নেবো এই খবরটা ওখানে যেখানের যেটুকু ঘটনা একটা ছোট ঘটনা হলেও সেখানে সেই খবর হয়ে যাচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমাদের কোনও ঐতিহ্যবাহী সাংস্কৃতিক কিছু হয় মানে ধরুন এখানে কোনও রাসলীলা বা কোনও রকমের মেলা ম মানে কোনও কোনও অনুষ্ঠান কোনও সাংস্কৃতিক অনুষ্ঠান যদি হয় সেখানেও কিন্তু অনেকগুলো ক্যামেরা একসাথে এসে হাজির হয়ে যায় যে সেটা সেইটা দেখে মানে এক একটা ক্যামেরা থেকে এক এক রকম ভিডিও নেয় সবাই সেই ভিডিওটা এমনভাবে নিচ্ছে যেন গোটা চারদিকের লোক সেটা দেখতে পাচ্ছে তো এইভাবে বিনোদনটা আস্তে আস্তে বেড়ে গেছে এখন মানুষ যেইটা করে সেটা হচ্ছে সমস্ত কিছু ভিডিও করে তারপরে সেটা সোশ্যাল মিডিয়ায় দেয় যে কোনও সোশ্যাল মিডিয়ার যে কোনও সাইটে গিয়ে কোনও ওয়েবসাইটে গিয়ে সেগুলো ছেড়ে দেয় তার জন্য এই আমাদের এইখানে কি ঘটনা ঘটছে সেটা কিন্তু দুনিয়ার যে কোনও প্রান্তের মানুষ সেখান থেকে বসে দেখতে পায় তো এইভাবে ঐতিহ্যবাহী সংস্কৃতিগুলো আমাদের বিনোদনের সাহায্যে দেখায় যেমন এখন আমরা আগে সবাই ঠাকুর দেখতে বাইরে বেরিয়ে যেতাম কিন্তু এখন ঠাকুর ঘরে বসে টিভিতে দেখা যায় বা এখন সবারই কাছে মোবাইল আছে আর মোবাইল ফোনে সবাই দেখতে পায় তো এইভাবেই আজকাল বিনোদনটা এইভাবেই ছড়াচ্ছে তো আগে খবর মানুষ রেডিওতে শুনত কিন্তু এখনকার মানুষ খবর সবাই শুনছে মানে সে নিজেই তৈরি করে নিচ্ছে খবর শোনা তো দূরের কথা নিজেই তৈরি করে নিচ্ছে খবর তো এইভাবেই বিনোদনটা এড়িয়ে যাচ্ছে তো সংস্কৃতিটা এইভাবে বজায় রেখেছে যে একের পর এক ধাপ ধাপের ধাপ হয়ে হয়ে এসেছে আগে সংস্কৃতির কথা ঐতিহ্যবাহী সংস্কৃতির কথা মুখে মুখে শুনতাম কিন্তু এখন সেটা মুখে শোনা দেখা সবটাই আমরা করতে পারছি এইগুলোই হচ্ছে বিনোদনের মূল ব্যাপার